আমি ছোট ছোট ফুলের গাছ ও সবজি লাগাতে চাই এবং বাগানে খুব মাটি তৈরি করেছি এবং নার্সারি থেকে তাদের ছোট ছোট চারা কিনে এনেছি যেমন লঙ্কা বেগুন কপি এই সমস্ত চারা নিয়ে এসে লাগিয়েছি আর ফুলের মধ্যে গাঁদা করবী টগর জবা জুঁই এই সমস্ত ফুল লাগিয়েছি আর এই ফুলগুলি লাগিয়া লাগানোর পর গাছের গোড়ায় সার জল ইত্যাদি দিয়েছি এবং ভালো করে যাতে গাছগুলি সতেজ থাকে সেই জন্য মাটি কুপিয়ে নিয়েছি কিছু দিন পর দেখি গাছগুলি খুব সুন্দর ও সতেজ হয়েছে এবং গাছে ফুলে ভরে উঠেছে এবং বেগুন গাছগুলিতে দেখছি ছোট ছোট বেগুন ধরেছে এগুলো দেখে মনটা আনন্দে ভরে উঠেছে যে আমার হাতের তৈরি গাছে ফুল ও ফল ধরেছে এতে আমি খুব খুশি হয়েছি আবার মনে ইচ্ছে প্রকাশ পেয়েছে যে যাতে ভবিষ্যতে আমি আরো গাছ কিছু লাগাতে পারি